আমার রাজ্যে যেহেতু বাংলা ভাষাই প্রধান মানে আমার রাজ্যেও ভাষা হল বাংলা বা আমার আঞ্চলিক ভাষা হল বাংলা তো সেই ক্ষেত্রে আমার রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা সাংস্কৃতিক যে কোনও জায়গায় বাংলা ভাষাকেই কিন্তু প্রধান গুরুত্ব দেওয়া হয় মানে আমি যদি বলি সেটা হল যে বাংলা ভাষাই কিন্তু প্রধান মানে বাংলা ভাষা ছাড়াই কিন্তু কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান কোনও সাংস্কৃতিক রীতি কাজকর্ম কিচ্ছু কিন্তু বাংলা ভাষা ছাড়া আমার এখানে হয় না বাংলা ভাষাকে এখানে অগ্রাধিকার দেওয়া হয় বাংলা ভাষাই কিন্তু আমার এখানে প্রধান হয়ে দাঁড়ায় যে কোনও কথা বলার ক্ষেত্রে যেকোনও আচার অনুষ্ঠানে যে কোনও রীতিনীতিতে বা যে কোনও কাজকর্মে আমার এইখানে যে কোনও আধিকারিক যে কাজকর্ম সেখানেও কিন্তু বাংলা ভাষাকেই প্রধান গুরুত্ব দেওয়া হয় বাংলা ভাষার মাধ্যমেই কিন্তু এখানে সমস্ত কিছু হয়ে থাকে আন্তর্জাতিক ক্ষেত্র ছাড়া আমার রাজ্যের ক্ষেত্রে বাকি যে সমস্ত কিছু এবং আমি যদি বলি যে আমাদের মুখ্যমন্ত্রীকে আমি যদি কোনও পত্র লিখতে চাই সেক্ষেত্রেও কিন্তু বাংলা ভাষার উপরই আমাকে পত্র লিখতে হয় বা আমাদের মুখ্যমন্ত্রীও বলেন যে বাংলা ভাষাতেই সেখানে পত্র আমাকে লিখতে হবে